হ্যাঁ নমস্কার

তাহলে তুমি একটা কাজ কর না তুমি ব্লাডটা টেস্ট করাও হ্যাঁ দিয়ে হ্যাঁ হুম ঘোষ বাগানে আসবে ঘোষ বাগানে তুমি ওই হুম কল্পতরু নার্সিং হোম চেনো তো ওর পাশে আমি বসি আমি সপ্তাহে চারদিন বসি আমি সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত বসি না আগে থেকে দেখানো যাবে না মনে হয় বাড়ির লোককে আসতে হবে বাড়ির লোককে এসে নামটা লিখিয়ে যেতে হবে আজকে বলতে তুমি কালকে এসো সকাল ছটা থেকে নাম লেখানো শুরু হয় পঁচিশ জনকে দেখি আমি ঠিক আছে পঁচিশ জনের বেশি দেখি না আমার ফিজ হচ্ছে পাঁচশো টাকা

তুমি আসবে আমার এখানে লোক আছে তুমি যদি বলো আমার কাছ থেকে করাবে আমাদের ল্যাবোটারি আছে এখানে আমাদের লোকও আছে এখান থেকে ব্লাড স্যাম্পেল নিয়ে নেবে দিয়ে টেস্টে আমরা ল্যাবোটারিতে দিয়ে দেব হ্যাঁ মেডিসিন না না মেডিসিন আমার পাশেই আছে মানে আমার চেম্বারের পাশেই মেডিসিন একটা শপ আছে ওখান থেকে নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে